সাধারণ মানুষ নতুন নতুন মুহূর্তকে ফটোগ্রাফি বা ক্যামেরার মধ্যে বন্দি করে রাখে আগেকার যুগে ফটোগ্রাফি ছিল কিন্তু এত মোবাইলের ক্যামেরা বা ইত্যাদি ইত্যাদির ক্যামেরা আর কি ক্যামেরা তা সেইগুলির মধ্যে কোনও কোনও যোগসূত্র ছিল না কিন্তু এখন এখন এখন অনেক নতুন নতুন নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছে যেমন মোবাইলের ক্যামেরা নতুনতর এবং ডিএসলার ক্যামেরা এইসব ক্যামেরার সাহায্যে এখন মানুষ নিজের মুহূর্তগুলোকে ক্যামেরা বন্ধ ক্যামেরা বন্দি করে রাখে আগেকার যুগে যেমন এইসব কিছুই ছিল না ফটোগ্রাফি অনেক অনেক বছর ধরে হয়েছে কিন্তু ফটোগ্রাফি এবং এখন নতুন মোবাইল বা ক্যামেরা এগুলোর মধ্যে অনেক পার্থক্য পার যেমন আগেকার যুগে ছবির কোয়ালিটি ঠিকঠাক না থাকলেও নিজেদের মুহূর্তগুলিকে অনেক অনেক ভালো করার জন্য তারা ক্যামেরা বন্দি করে রাখত এবং সেগুলি পরে নিজেরাই দেখে আনন্দিত হত কিন্তু এখন সব জিনিসই ক্যামেরা বন্দি এ কোথাও ঘুরতে গেলেও ক্যামেরা বন্দি সব জিনিস কোথাও হাঁটতে গেলেও ক্যামেরা বন্দি এখন ক্যামেরা সারা বিশ্বে ছড়িয়ে গেছে ক্যামেরা এবং মোবাইলের ভালো কোয়ালিটি না থাকায় অনেক মানুষ এখনকার যুগে নতুন নতুন ক্যামেরার সাহায্যে ফটোও তুলছে এবং তাদের মুহূর্তগুলিকে বন্দি করে রাখছে সেই জন্য আগেকার যুগের ফটোগ্রাফি এবং এখনকার যুগের মোবাইল বা ক্যামেরা অনেক পার্থক্য এটা খুব সহজ না হলেও আগেকার আগেকার মুহূর্তই খুব ভালো ছিল আগেকার যুগে যেমন কোনও আশা ছিল না যে যে এই ফটো খারাপ ওই খার ফটো খারাপ কিন্তু এখন একশোটা ছবি তোলার পর এখন একটি ছবি বেছে নেওয়া হয়